কয়েকদিন আগে আমি পূর্ব মেদিনীপুরের ভিতর দিকে একটা গ্রামে কাজের জন্য গিয়েছিলাম আর সেখানে গিয়ে কাজ করতে করতে আমার সন্ধে কেটে রাত হয়ে গেছিলো বেশ রাত তখনও আমার কাজ সারা হয়নি তারপর আমার কাজ সারা হলো কাজ সারা হওয়ার পর আমি যখন ঘড়ি দেখি তখন প্রায় বারোটা বেজে পেরিয়ে গেছে আমি তখন ভয়ে আড়ষ্ট হয়ে পড়ি যে কী করে আমি বাড়ি ফিরবো সেই সময় আমার মনে হয় যে একটা ক্যাব বুক করতে হবে তা নাহলে আমি বাড়ি ফিরতে পারবো না তখন আমি ফোনে একটা ক্যাব বুক করি ক্যাব বুক করার কিছুক্ষণ পরই এক ভদ্রলোক আসেন এসে আমার গাড়িতে হর্ন বাজান বলেন ম্যাডাম আসুন এসে বসুন ভয় নেই আমি বললাম যে গাড়িতে বসলাম বসার পর তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি এতো ভয় পাচ্ছেন কেন চিন্তা নেই আপনাকে আমি ধীরেসুস্থে আপনার বাড়িতে পোঁছে দেবো আপনি আমার উপর ভরসা রাখতে পারেন তারপর তিনি যথারীতি আমাকে খুব ভালোভাবে আমার বাড়িতে এসে পৌঁছে দিল ওই ভদ্রলোকের প্রতি আমার এতোটাই বিশ্বাস হলো আর মনে হলো এখনও পৃথিবীতে এমন মানুষ আছে যে মানুষ অন্যের জন্য এখনও সৎ বা অন্যের জন্য কাজ করে চলে এরকম মানুষ দুনিয়ায় থাকা দরকার তা নাহলে দুনিয়াটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয় এই সব মানুষের উপর ভরসা মানুষের অনায়াসেই হয়ে যায়